আমি খেতে প্রচুর ভালোবাসি তার মধ্যে যেগুলি আমার খেতে লাগে সেগুলি হল মোমো ফুচকা চিলি চিকেন ইত্যাদি কিন্তু আমার সবথেকে প্রিয় খাবার হল চিকেন বিরিয়ানি কারণ যখন আমার বয়স পাঁচ বছর ছিল তখন এই খাবারটি আমি প্রথম খেয়েছিলাম তখন থেকেই এটি আমার প্রিয় খাবার